আমার আঁকার প্রতি খুব ছোটোবেলা থেকেই একটা ভালো নেশা ছিলো মানে ভালোভাবেই একটা নেশার ওপরে জড়িয়ে পড়েছিলাম আঁকতে ভালো লাগতো এবং কিছু প্রকৃতিতে আমি যাই দেখতাম মনে হতো সেটা আমি আমার পেপারে এঁকে ফেলি তো সে ক্ষেত্রে একটা আঁকার নেশা ছোটোবেলা থেকেই চেপে গেছিলো কিন্তু সত্যি কথা বলতে ঠিক ঠাক আঁকতে কিন্তু আমি পারতাম না ওই একটা কোনো রকমভাবেই হয়ে যেতো এরকম টাইপ তো এভাবেই চলতে থাকে কিছু কপি করা শুরু করি প্রথম প্রথম আমি অনেক কিছু কপি করতাম হয়তো কারুর ড্রয়িং খাতাকে নিতাম আমি আঁকার খাতা নিয়ে সেটাকে আমি কপি করতাম এভাবে কপি করতে করতে আস্তে আস্তে নিজের মধ্যে একটা ধারণা তৈরি হলো না এবার আমি পারবো তো এই যে আমি পারবো এটা ভেবেই শুরু করলাম আস্তে আস্তে দেখলাম হ্যাঁ যে সমস্ত বন্ধু বান্ধবীদের খাতা আমি আগে নিতাম তারাই এখন আমার খাতা নিচ্ছে আমার ছবি দেখছে আমার সুনাম করছে তো এগুলো ভালো লাগতে শুরু করলো তারপর থেকেই মনে হলো যে হ্যাঁ তাহলে আঁকা নিয়ে একটু এগিয়ে যাওয়া যেতে পারে আমি খবর নিলাম দেখলাম বোলপুর বিশ্বভারতীতে এই আঁকার একটা খুব সুযোগ রয়েছে এখান থেকে কোর্সটা কমপ্লিট করতে পারলেও একটা ভালো ফিউচার মানে একটা ভালো ভবিষ্যৎ আমার জন্য হয়তো অপেক্ষা করবে তো সে মতো আমি বোলপুরে গেলাম সেখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলাম সেখানে কোর্সে জয়েনও হলাম ভালো মতো কোর্সটা কমপ্লিট হলো এবং এর পরে একটা ভালো জায়গায় আমি এখন কাজ করছি এবং এর সাথে সাথেও একটু বাইরে যাওয়ার পরিকল্পনাও রাখছি কারণ প্ল্যানিং তো অনেক কিছুই করেছি অনেক আছে তো তার মধ্যে সবচেয়ে বলবো আমি যেই বিশ্বভারতী থেকে কোর্সটা করেছিলাম তো তার জন্যই মনে হয় আমার ভবিষ্যৎ একটা ভালো রকম অপেক্ষা করছে এবং আঁকাটা সত্যি আমার ছোটোবেলায় কি জানি না কীভাবে আমার মাথায় চেপে বসেছিলো আর ভাগ্যিস চেপে বসেছিলো তার জন্যই আজ এতো দূর এগোতে পারলাম আমি খুব হ্যাপি আমার ছবি নিয়ে এবং সমস্ত শুধুমাত্র ছবি বলতে যে কোনো ছবি নয় আমি প্রাকৃতিক দৃশ্য কোনো মূর্তি মানুষ প্রাণী এসমস্ত ছবিগুলোই খুব সুন্দর আমি আঁকতে পারি